হ্যাঁ আমি আঁকার জন্য ক্লাস নিয়েছি সে আমি আমার অভিজ্ঞতা থেকে এটাই শিখেছি যে আঁকার জন্য ক্লাস নেওয়া এমনি আঁকা শেখা আর কোনো আঁকার ক্লাসে গিয়ে শেখার মধ্যে অনেক তফাৎ আছে যেমন আঁকার জন্য যে চোখ লাগে সেই চোখটা ওইখান থেকেই শেখা যায় আঁকার যে তুলি ধরা সেটাও নিজেরা বাড়িতে চেষ্টা করা আর ক্লাসে গিয়ে শেখা এটার মধ্যে অনেক অনেক তফাৎ আছে ঠিক ঠিক মতো রেখা প্রথম শেখা হয় রেখা টানা এই যে আঁকার যে রেখা এই এই রেখাটা যদি রেখা আঁকার সময়ই একদম চো মানুষের আঁকার চোখটা তৈরি হয় ওই রেখা আঁকাটা যে কত জটিল যে একটা রেখা এমনি আমরা যখন এঁকে দিই তখন স্কেলের দরকার হয় তবুও ঠিক ঠিক মতো আমরা সোজা করতে পারি না কিন্তু আঁকার ক্লাসে গিয়ে যদি প্রথম রেখা আঁকাটা শেখা হয় তখন এমনই সেটা তৈরি হয়ে যাবে যে কোনো স্কেল ছাড়াই এত্ত সুন্দর সোজাভাবে আঁকা যাবে ওটা তো হল প্রথম প্রথম ধাপ আঁকার তারপর থেকে বিভিন্ন রকমের যে আঁকা শেখা সূর্যোদয় হ্যাঁ সূর্য অস্ত যাওয়া এ বিভিন্ন রকম সেই যে আঁকার ক্লাসে যেরকম ভাবে শেখা হয় সেই অভিজ্ঞতা আমার মানে ওই ওই অভিজ্ঞতাগুলোই আমার কাছে যেন এখনও মনে হয় যে বেশি বেশি হয়েছে যে অন্য রকমভাবে বাড়িতে তো বিভিন্ন রকম কত কিছু আঁকা হয়ে যায় সেই আঁকা আর কোনো ক্লাসে গিয়ে আঁকার মধ্যে অনেকই তফাৎ